হ্যাঁ বলছি এটা কি এ ভির সেলুন বিউটি সেলুন হ্যাঁ বলছি আপনার দোকানে ওই চুলের হেয়ার স্টাইল নিয়ে আমার কথা বলার ছিলো মানে কী কী কাটিং হয় ওইখানে চুলের ও আর ও চুল চুলের সেট করতে মানে কেমন খরচা লাগবে হ্যাঁ হ্যাঁ ফট ফোর্টি আছে চুলটা ও হ্যাঁ আচ্ছা আর মুখেরও কোনো কিছু মানে ফেসিয়াল টেসিয়াল আছে না কি

ও আচ্ছা না আমি ভাবছিলাম যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না আমি ভাবছিলাম যে ওই চুলটাকে ওই একটু কাটিং করে ওই স্ট্রেট করতাম আর স্পা করারও ইচ্ছা ছিলো স্পা কীভাবে স্পা করতাম চুলটাকে একটু তো স্পা টা হয় তো হ্যাঁ তাহলে ইয়ে তাহলে চুলের একটা আপনি ওই ইয়ে করবো যাবো যখন বিউটি পার্লারে তাহলে ওখান থেকে আরও দেখে নেবো দোকানে কী কী কাটিং ফাটিং হয় জেনে নিয়ে আমি তাহলে ও মানে আমি ওই ইয়ে করে কাটিং করে তালে স্ট্রেট করাবো চুলটাকে তো কালকে কি ফাঁকা হবে দোকানে আপনার দোকানে কি কালকে নাম মানে লেখানো যাবে হবে টাইম হবে আপনার হ্যাঁ ঊষা রায় আচ্ছা কালকে যাবো আমি কালকে তো পাঁচটা নাগাদ যাবো কালকে বিকেলে

আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি